পৌষ মাসে নতুন ধান তোলা হয় সেই ধান আমরা খামারে রাখি এবং পৌষপার্বণের দিন সেই ধান দিয়ে পুজো করি সন্ধেবেলা পিঠে তৈরি করি এই পিঠে তৈরীকে পৌষপার্বণ বলা হয় আমরা পৌষ মাসে ধান দিয়ে পুজো করে এই পৌষপার্বণ উৎসব পালন করে থাকি